ঝাড়গ্রাম জেলার যে পার্কগুলো আছে সেগুলো হচ্ছে ডিয়ার পার্ক আর জুলজিকাল পার্ক এই পার্কগুলোতে চলচ্চিত্র অনুষ্ঠিত হয় এখানে পার্কে ঢোকার জন্য টাকা দিয়ে প্রবেশ করতে হয় আর এই এখানে সিনেমা হল আছে হরি সিনেমা হল সাবিত্রী সিনেমা হল আর প্রিয়া সিনেমা হল আর এখানে খেলার জন্য বড় বড় মাঠ আছে থিয়েটারও আছে আর বড় বড় মাঠ আছে সেখানে ছেলে মেয়েরা খেলে এবং খেলা প্র্যাকটিস করে এখান থেকে অন্য জায়গায় যেয়ে তারা ক্রিকেট ফুটবল খেলে অনেক প্রাইজ নিয়ে আসে আর এখানে দেখার জন্য হচ্ছে লোধাশুলির জঙ্গল আছে শালবনির জঙ্গল আছে এসব দৃশ্য দেখানোর জন্য নানা রকম নানা স্কুল থেকে তাদের ছাত্রদেরকে নিয়ে যায় এবং যেয়ে দেখে আসে সেখানে পিকনিক করে বা পিকনিক স্পট হয় বা তাদের দৃশ্য দেখে আসে আর এই পার্কের বিভিন্ন পার্কেও নিয়ে যায় ঘুরতে শীতকালে বেশি পিকনিক হয় স্পট হয় এখানে বিভিন্ন জায়গার মানুষ ঘুরতে আসে পর্যটন কেন্দ্র হিসাবে আর সিনেমা হলগুলিতেও হচ্ছে প্রত্যেক দিনই খোলা থাকে প্রচুর মানুষের ভিড় হয় এটাও একটা উৎপাদন কেন্দ্র আর সে খেলাধুলোর ক্ষেত্রেও খেলাধুলো এখানে প্র্যাকটিস করে বা নানা জায়গা থেকে এখানেও খেলতে আসে তার ফলে এখানে প্রাইজ বিতরণ হয় এবং সেই খেলাই সেই খেলা খেলা অন্য জায়গায় যেয়ে তাও এখান থেকে প্রাকটিস হয়ে যে অন্য জায়গায় যেয়ে খেলা নিয়ে প্রাইজ নিয়ে এখানকার ছেলে মেয়েরা বাড়ি আসে